হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু হ্যাঁ বলছি কি আমার না অনেক দিন ধরে জ্বর হয়েছে তো কী কী ওষুধ খেলে ঠিক হবে ওষুধ তো খেয়েই যাচ্ছি হ্যাঁ একটা ওষুধ খাচ্ছি সেই প্যারাসিটামল খেয়েছি তো কিছুতেই জ্বরটা কমছে না ওই চার পাঁচ দিন হয়ে গেছে না এখন আপাতত কিছু করাই নি আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ জল তো জমে থাকে বর্ষার সময় তো আচ্ছা আচ্ছা তাহলে আমি টেস্ট করে আপনার কাছে আমি টেস্ট এখানে কি এখানে করাবো না আপনার কাছে গিয়ে টেস্ট করাবো

ঠিক আছে আমি তাহলে হ্যাঁ আমি তাহলে কালকের মধ্যে আপনার কাছে যাওয়ার চেষ্টা করছি টেস্ট নিয়ে করিয়ে এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু তাহলে রাখছি হ্যাঁ ডাক্তারবাবু